আমার রান্নাঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি হল মিক্সার গ্রাইন্ডার গ্যাস সিলিন্ডার ইন্ডাক্সান ওভেন তো পুরনো দিনে যখন এই এই বৈদ্যুতিক জিনিসগুলো ছিলনা তখন গ্যাস সিলিন্ডারের পরিবর্তে তখন কাঠের উনুনে রান্না করতে হত ইন্ডাক্সান ওভেন এখন সহজে যেটা বিদ্যুতের সাহায্যে আমরা কোনো কিছু জিনিস তৈরি করতে পারছি তো তখন সেটা করতে পারতাম না তখন তখন গ্যাসের উনুনে কাঠের উনুনে সব কিছু জিনিসটা করতে হত মিক্সার গ্রাইন্ডার এখন আমরা যেটা সহজেই পেস্ট করতে পারছি তো তখন সেটা আমাদেরকে শিলনোড়ার মাধ্যমে বাটতে হত এখন যেটা বিদ্যুতের সাহায্যে বিদ্যুৎ থাকলে আমরা সেখানে বিদ্যুতের প্লাগে সুইচটা দিয়ে আমরা যেটা সহজেই পেস্ট করতে পারছি কিন্তু আগে সেটা পুরা পারতাম না পুরানো দিনে তখন আমাদেরকে শিলনোড়া নিয়ে সব কিছুটা বাটতে হত তো যে গ্যাস সিলিন্ডার এখন এখন গ্যাসের গ্যাস থাকলেই আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আমরা গ্যাস জ্বালিয়ে আমরা রান্না করতে পারছি তো তখন কাঠের উনুনে তখন আমাদের কাঠের উনুনে রান্না করতে হলে তখন কাঠের উনুন কয়লার উনুন এরকম উনুনে তখন আমরা তখন আমাদেরকে রান্না করতে হত এখন আমরা সহজেই এই বৈদ্যুতিক জিনিসের সাহায্যে রান্না করতে পারি